হ্যাঁ আমি নিশ্চিতভাবেই স্বয়ংক্রিয় অনুবাদ ও গুগল ম্যাপের মতো প্রযুক্তি ব্যবহার করি তবে এগুলির নির্ভরতা ও কার্যকারিতা পরিস্থিতিভেদে পরিবর্তিত হতে পারে গুগল ট্রান্সলেট বা অন্যান্য স্বয়ংক্রিয় অনুবাদ টুল ব্যবহার করে সাধারণত কথাপকথন বা তথ্য বুঝতে সাহায্য পাওয়া যায় বিশেষ করে এক ভাষা থেকে অন্য ভাষার তৎক্ষণাৎ অনুবাদ করার জন্য এটি অত্যন্ত উপযোগী তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে অনেক সময় এটি আক্ষরিক অনুবাদ করে যা বাক্যের অর্থ বা প্রসঙ্গ পুরোপুরি বোঝায় না যেমন ব্রেক এ লেগ ইংরেজি বাক্যাংশের আক্ষরিক অনুবাদ করলে পা ভেঙে ফেলে ফেলো হবে অথচ এর প্রকৃত অর্থ হল সাফল্য কামনা করা অনেক সময় বাংলা বা অন্যান্য ভাষার জটিল বাক্যঋতি বা উপমার উপমার সঠিক অনুবাদ সঠিকভাবে করতে পারে না ফলে বাক্যটি বিভ্রান্তিকর হতে পারে কিছু বিশেষ শব্দ বা প্রবাদ প্রবচন সেগুলির সংস্কৃতগতভাবে বা আঞ্চলিক তাৎপর্য রয়েছে সেগুলি যথাযথভাবে বোঝানো কঠিন যদি আমি যদি ভ্রমণের জন্য গুগল ম্যাপ ব্যবহার করি তবে এটা আমাকে সহজে পদ দেখাতে ও বিভিন্ন গন্তব্য খুঁজে পেতে সাহায্য করে তবুও কিছু ক্ষেত্রে নির্ভলতা নিয়ে প্রশ্ন ওঠেই শহরে বাইরে গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে গুগল ম্যাপের ডেটা সব সময় সঠিক থাকে না রাস্তা বা স্টোরগুলোর অবস্থান ভুল দেখাতে পারে বা ডেকোরেশান দেওয়ার সময় সমস্যায় ফেলতে পারে কখনও কখনও লাইভ ট্রাফিক আপডেট সঠিকভাবে দেখায় না কিছু রাস্তায় কাজ চললে বা সাময়িকভাবে বন্ধ থাকলে সেটি দ্রুত আপডেট হয় না স্থানীয় এলাকার নাম বা ভাষা যদি সঠিকভাবে ইনপুট না করা হয় তাহলে গুগল ম্যাপের নির্ভরতা কমে যায় স্থানীয় উচ্চারণ ও নামের ভুল বোঝাবুঝি সমস্যার সৃষ্টি করতেই পারে অতএব আমি বলব মানে আমার মতে আর কি যদিও স্বয়ংক্রিয় অনুবাদ ও গুগল ম্যাপ অনেক ক্ষেত্রেই কার্যকর বা সহায়ক তবুও নির্ভলতার বিষয়ে সতর্ক থাকা এবং প্রয়োজন মতো মানুষের অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করা গুরুত্বপূর্ণ